বাংলা ভাষা এই অঞ্চলের অন্যান্য ভাষার বিকাশকে প্রভাবিত করেছে বললে আমি মনে করি যে এখানে বাংলাভাষি মানুষের সংখ্যাই বেশি বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলেন আর অন্যান্য ভাষা বলতে গেলে ইংরাজি ভাষায় এই কিছু মানুষ আছে কথা বলেন হিন্দিভাষি মানুষ আছে তো সেই দিকে গেলে এখানে বাংলা ভাষা টাই অন্যান্য যে সব ভাষায় কথা বলা মানুষ আছে তারা বাংলা ভাষাটা বরং শিখে নিয়েছে তারাও বাংলাভাষি মানুষের সঙ্গে বাংলায় কথা বলেন কিন্তু বাংলাভাষী মানুষ যে তাদের ভাষাটাকে শিকে সেই ভাষায় কথা বল বলে সেরকমটা খুব কম আছে বেশিরভাগ মানুষই অন্যান্য ভাষী মানুষ বাংলা ভাষাটাকেই ব্যবহার করেন বাংলাভাষী মানুষদের জন্য বাংলাভাষী মানুষ অন্যান্য ভাষাকে সেইভাবে গ্রহণ করে নি